আমার অসুবিধেগুলি প্রশমিত করতে এবং নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আমি সাধারণত আমার ভ্রমণের পরিকল্পনা করে থাকি যেটা ট্রেনে ট্রেনে আমি পুরী গয়া কাশি বৃন্দাবন যাই কিন্তু ট্রেনে তো সবটাই যাওয়া যায় না সেক্ষেত্রে কি হয় ট্রেনে একটা অব্দি একটা স্টেশন অব্দি গিয়ে সেখানে আবার কি করতে হয় সেখানে প্রাইভেট বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে হয় যাতে আমার যাত্রা নিশ্চিত হয় সেক্ষেত্রে ভালো পরিচিত এবং জানা গাড়ি ব্যবহার করি আর ট্রেনে ট্রেনে যাওয়ার সময় আমি যাতে যাত্রা নিরাপদ হয় তার জন্য আমি কিছু প্রাথমিকভাবে চিকিৎসা ডাক্তারের পরামর্শ নিয়ে থাকি এবং যা যা বাইরে গেলে খাওয়া দরকার সেগুলো মেনে চলি এবং ওষুধপত্র কিছুটা নিয়ে যাই সাধারণত আমি কোথাও গেলে নিরাপদ যাত্রাটাই কি করে হবে সেই পরিকল্পনাই করি কারণ শরীর সুস্থ না রাখলে ভ্রমনের মজা পাওয়া যায় না ভ্রমণ করতে গেলে আগে কথায় আছে হাতে কড়ি পায়ে বল তারপরে যেখানে যাবি চল এরকম একটা ছন্দ আছে সেই হিসাবে আমরা আমাদের শরীরটাকে ঠিক রাখতে হয় সেই শরীর ঠিক রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের ভ্রমণের পরিকল্পনা করে থাকি যে অল্প সময়ের মধ্যে বেশি দিন না থেকে কীভাবে ঘোরা যায় এবং রাস্তা এবং কোন রাস্তা দিয়ে যাওয়া যায় এগুলো আগে থেকে পরিকল্পনা করে রাখি সেই মতো আমার সাথে যারা ভ্রমণে যাত্রী হয় তাদের কেও সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন জায়গা ভ্রমণ করে থাকি এই ভ্রমণ আমার একটি শখ বা নেশা বলা যেতে পারে